রাজ্যের আধ্যাত্মিক ঐতিহ্যগুলি অনুভব করার কিছু উপায় যেমন মন্দিরে যাওয়া এবং ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করার ক্ষেত্রে কলকাতার দক্ষিণেশ্বর তারাপীঠ বীরভূমের কলকাতার কালীঘাট তারকেশ্বর মায়াপুর ইস্কন মন্দির মুর্শিদাবাদের হাজারদুয়ারি এছাড়াও রয়েছে কোচবিহারের রাজবাড়ি এইগুলো এগুলো ছাড়াও এখানে যে মন্দিরে ধর্মীয় অনুষ্ঠানে যেখানে অংশগ্রহণ করতে হয় করার জন্য যে বিষয়গুলি মনে রাখতে হয় সেগুলি হল সকালবেলা স্নান করে লাইন দিতে হয় লাইন সে লাইন খুব লম্বা হয় যদি কোনও কারণবশত দেরি হয় যেতে তাহলে গোটা দিনই উপোস করে থাকতে হবে পুজো দেওয়ার জন্য পুজো দেওয়ার আগে পর্যন্ত খুবই ক্ষমন যোগ্য একটি জিনিস যে উপোস দিয়ে থাকতে হবে উপোস দিয়ে গিয়ে সেখানে মায়ের পুজো দিতে হয় বীরভূমের তারাপীঠেও সেম তাছাড়া রয়েছে কিছু বিশেষ বিশেষ দিন সেই দিনগুলিতে পুজো দিলে অনেক পুণ্য অর্জন হয় সেখানে